ভারতীয় শিক্ষা ব্যবস্থাটা ঠিক ঠিক সে রকম একটা নয় আমার পছন্দের নয় শিক্ষা ব্যবস্থা দিন দিন নড়বড়ে হয়ে পড়েছে শিক্ষার প্রতি মানুষের নজরটা কমে যাচ্ছে দিন খাওয়া দাওয়া ব্যাগ জিনিসপত্র এই সমস্ত কিছু দিয়ে ছেলেদেরকে আপ্লুত করছে আর তাদেরকে পড়াশোনার নজর থেকে সরিয়ে আনছে সেই কারণে আমার শিক্ষা ব্যবস্থাটা ততটা পছন্দের নয় এটা চ্যালেঞ্জের হত তখনই যখন ছেলেরা পড়াশুনোয় খুব ভালো হত বা তাদেরকে এই সমস্ত কিছু না দিয়ে শুধুমাত্র পড়াশোনার উপর নির্ভর করে একে অন্যের সঙ্গে ভালো ভাব বিনিময় করে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেত আর বাকি বিষয়গুলিকে পাশে রাখা হত সব দিনের মতো টাকা পয়সা খাওয়া দাওয়া এই সমস্ত দিতে যেয়ে বাচ্চারা এখন শিক্ষাটাকেই ভুলে যাচ্ছে আসল জিনিসটাই ভুলে যাচ্ছে আসল জিনিসটা থেকে সোলে সরে আসছে এদেরকে সেই শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জের